হ্যালো হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস জামাই ভালো আছে আ আচ্ছা বল হ্যাঁ যাবো তুই যাবি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই তো ও গোটা ফল দিয়ে একটা বেল নেব আম শসা জামরুল যেরম ফল নিয়ে নেব কিছু বেল পাতা নেব দূব্বো তুলসী পাতা গঙ্গাজল দুধ এগুলো নেব

আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই তো এক তুই একা আসবি না জামাইও আসবে আচ্ছা ঠিক আছে সাবধানে আসিস হুম আচ্ছা ঠিক আছে তুই তুই আসবি তুই এক কাজ কর না তুই রবিবার আয় না এসে সোমবার পুজো দিয়ে সোমবার চলে যাবি তাহলে একটা রাত থাকতে পারবি তুই রবিবার আয় এসে রবিবার হ্যাঁ রবিবার এলে একটু রাত্রে কো

হ্যাঁ কারণ রবি আর জামাইকে নিয়ে রবিবার আসবিখনে একটু গল্প টল্প হবেখন তোর সঙ্গে আবার রবিবার ওই সোমবার জামাই কাজে চলে যাবে গেলে তুই পূজা টূজা দিয়ে আবার তুই বাড়ি চলে যাবি আমিও বাড়ি চলে আসবো কারণ উপোস করবো তো উপোস করে টানা তুই ওখান থেকে আসবি রবিবার এসে এখানে একটু রেস্ট টেস নিবি নিয়ে একসঙ্গে পুজো দিয়ে তুই বাড়ি চলে যাবি আর আমি বাড়ি চলে আসবো তাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি সাবধানে আসবি হ্যাঁ রাখ